নদীয়া জেলার লোকেদের সব থেকে মুখোমুখি হতে হয় যেই চ্যালেঞ্জ বা সমস্যা সেটা হচ্ছে যেহেতু এটা নদীর ওপর দিকে তৈরি না মানে নদী কেন্দ্রিক শহর তো সেহেতু এখানে প্রায় রাস্তা সব সময় কাদাময় থাকে কাদাময় মানে তারা ও জল তো সারাক্ষণ মানে এখন তো বছরের প্রায় সময় জল হয়ে থাকে তো সেহেতু বৃষ্টি যেহেতু হয়েই থাকে সেহেতু এখন চারিদিকে জল মগ্ন হয়ে যায় কাদা হয়ে যায় তো সেই জন্য কাদায় কাদার উপরে যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো কিন্তু খুব একটা চলাচল করা যায় না তো এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এর পরেও যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো তো মানে আমাদের তো অনেক সময় ডেঙ্গু বা পানীয় জলের যে অসুবিধা হয় মানে এক জায়গায় জল জমা হয়ে যাবার পর জন্য সেখানে মশা জন্ম নেয় তো সেখান থেকে ডেঙ্গু রোগটাও হয় আবার অনেকে পানীয় সুপানীয়টা পায় নি সুপানীয়টা না পাওয়ার জন্য সেখানে আবার একটা সমস্যা আছে তাদের ডায়রিয়া হয়ে যাচ্ছে অনেক সমস্যা দেখা দিচ্ছে তাদের মধ্যে এই সব সমস্যাগুলো কিন্তু আমাদের এলাকায় থাকে তা আমি মনে করি যে আমাদের এলাকার এই গ্রামটার দিকে এরকমটা হয় কিন্তু শহরের দিকে অনেকটা উন্নত আশা করি তো যেই সমস্যাগুলো আমি বললাম এই সমস্যাগুলোর সমাধান পৌরসভা থেকে মাঝেমধ্যে আসে ডেঙ্গুর ওই জলগুলো পরিষ্কার করে শুদ্ধ পানীয় জল তাদেরকে বললে তারা অনেক পরে পরে এনে দিয়ে যায় তারপরে যে হচ্ছে মানে কাদাময় রাস্তা সেটা তো কবে থেকে বলা হচ্ছে যে তাদের যে এটা একটু ঠিক করে দিয়ে যাবেন কাদার মানে রাস্তাটা একটু যেমন ভালো হয় কিন্তু তাদের তো কোনো হেলদোলই নেই তারা তো আসেও নি করেও নি তো তারা আসুক আসার আশা রাখি যে তারা এসে করবে কিছু কিছু রাস্তা বাগিয়েছে এখনো কিছু কিছু রাস্তা বাগানো নেই তো এই জিনিসগুলো অবশ্যই তাদেরকে দেখতে হবে যা আমরাও একটা জায়গায় বাস করি সেই জায়গায়টা যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে